হ্যালো সুস্বাদু রেস্তোরাঁ আমি নদীয়ার কিষ্ণনগর থেকে বলছি আমি আপনাকে যে অর্ডারগুলো দিয়েছিলাম দু প্লেট ফুলকপির তরকারি দু প্লেট মাংস দু প্লেট বিরিয়ানি চারটে দই দু প্লেট পটল চিংড়ি রাইস দু প্লেট মিষ্টি এইভাবে যে অর্ডারগুলো দেওয়া ছিলো তার সঙ্গে আমি পানীয়টা যোগ করতে ভুলে গেছি তো আপনার রেস্তোরাঁতে কি কিছু পানীয় কোক জুস বা বাটার মিল্ক এইসব পাওয়া যাবে তো বাটার মিল্ক ওর সঙ্গে দশটা আর কোক জুস পাঁচটা ওর সঙ্গে অ্যাড করে দিন আমি আপনাকে বলতে ভুলে গেছি রাত্রি আটটার সময় আমার ওই অর্ডারগুলো লাগবে কেন অতিথি এলে না তা না হলে অসুবিধাতে পড়ে যাবো আমার রাত্রি আটটার সময় চাই তো আপনাকে বিলটা কি অনলাইনে পেমেন্ট দেবো না ডেলিভারি বয়কে দিয়ে দেবো যদি একটু বলেন ভালো হয় হ্যাঁ ডেলিভারি বয়কে দেবো না অনলাইনে পেমেন্ট দেবো হ্যাঁ অনলাইনেই পেমেন্ট দেবো তো আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে পাঠিয়ে দেবেন আমি অনলাইনে বিলটা দিয়ে দেবো ঠিক আছে রাকছি